সাত লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো তিরিশ পাঁচ লক্ষ তিরিশ হাজার সাতশো একাশি ন হাজার পাঁচশো আটান্ন চার হাজার তিনশো দুই সাতানব্বই হাজার একশো সাত